এখনকার সময়কাল থেকে বেশ কয়েকবছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাই নবজাতক শিশুরা জন্ম গ্রহণ করতো বাড়িতে যেটা ছিলো খুবই অস্বাস্থকর সেখানে কোনও ডাক্তার বদ্দি থাকত না যার জন্য শিশুরা অনেকটাই অস্বাস্থকর পরিবেশ ভোগ করত কিন্তু এখন কোনও মাকে তার প্রসব করানোর জন্য নিকটবর্তী সুপার স্পেসালিটি হসপিটালে নিয়ে যাওয়া উচিৎ এবং সেখানে নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত ভাবে সমস্ত রকম ব্যবস্থা পায় তার সুব্যবস্থা করা উচিত এবং সেই হসপিটালে নার্স বা ডক্টরদের সঙ্গে পরামর্শ করে তার পরিস্থিতি স্থাপন করা উচিৎ